পাখি আমি অনেক দেখেছি অনেক পাখি দেখেছি তার মধ্যে সবথেকে উচ্ছৃঙ্খল মানে বিরল পাখি বলতে আমি যেমন উট পাখি দেখেছি সেটা অনেক বড়ো ও হাইট এবং উটের মতন গলা লম্বা পাখি আমি সেটাকেই বিরল পাখি মনে করি ডিম তার ডিমটাও অনেক বড়ো আকারে হয় সেটা বাস্তবে দেখিনি কিন্তু অনেক মোবাইলে ডিসকভারিতে আমি দেখেছি সেই উট পাখির ডিম অনেক বড়ো হয় এবং পাখিটি দেখতে বিরল অনেক বড়ো ও অস্বাভাবিক আমার কাছে সেই পাখিটি অনেক অস্বাভাবিক পাখি বলে মনে হয় এবং তার ডিমের আকারও অনেক বড়ো এটাই আমার কাছে উট পাখি বিরল প্রজাতির মনে হয়